হ্যাঁ আমি আমার রাজ্যের বাইরে এবং দেশের বাইরে ঘুরতে গিয়েছি যেমন কলকাতায় গিয়েছিলাম সেখানে আমি কল আলিপুরের চিড়িয়াখানা দেখেছি চিড়িয়াখানা সুন্দর দৃশ্য দেখেছি সেখানে হাতি বাঘ ইত্যাদি দেখেছি তারপর সেখান থেকে চলে যাই আমরা ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়ার সৌন্দর্যায়ন ভিক্টোরিয়া মহল দেখেছি তার ভিতরে অনেক কিছু পুরোনো দিনের জিনিসপত্র রাখা ছিলো সেগুলো দেখেছি তারপর সেখান থেকে চলে যাই আমরা নিকো র্কে সেখানকার সৌন্দর্যায়ন এবং সেখানকার অনেক ধরনের রাইড এবং অনেক কিছু চড়ার জিনিস ছিল প্রাকৃতিক সৌন্দর্যায়ন ছিল তারপর সেখান থেকে আমরা চলে যাই তারাপীঠ সেখানকার মন্দির এবং গঙ্গা হাওড়া ব্রিজ ইত্যাদি আমরা দেখেছি তারপর সেখান থেকে চলে যাই আমরা গঙ্গা ঘাটের দিকে সেখানে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখেছি তারপর সেখানকার হাইকোর্ট থেকে শুরু করে অনেক কিছু আমরা ভ্রমণ করতে গিয়ে দেখ দেখতে পেরেছি এ জন্য আমি আমাদের রাজ্যের বাইরে দেশেও গিয়েছি যেমন দিল্লি দিল্লিতে গিয়ে দেখতে পারি সেখানকার আগ্রার তাজমহল লাল কেল্লা কুতুব মিনার ইত্যাদি ইন্ডিয়া গেট ইত্যাদি দেখেছি দেশের বাইরেও গিয়েছি একবার যাওয়ার সুযোগ পেয়েছি সে যেমন গোয়াতে গিয়েছিলাম গোয়াতে সেখানকার সুন্দর বীচ এবং সমুদ্র সৈকত ইত্যাদি দেখতে পেরেছি এর জন্য আমি রাজ্যের বাইরে যেতে খুব ভালোবাসি